কাজ বা স্কুলের সাথে গানের ভারসাম্য বজায় যদি বলেন তাহলে এখন তো আমি স্কুল স্কুলে যাই না কাজ করি সেহেতু তাই কাজের ফাঁকে ফাঁকে যেমন ধরুন সকাল হলে সকালবেলা সকালবেলা আমি ধরুন এক ঘন্টা এরকম রেওয়াজ করি ধরুন আপনার তানপুরার সাথে বা বলুন হারমোনিয়ামের সাথে করা যেতে পারে এটা করি আমি রেগুলারই করি তো তারপরে যখন কাজে কাজ থেকে এসে কাজের যখন আবার ডিউটি টাইম শেষ হয় আবার বাড়িতে এসে যখন টাইম পাই তখন এসে আবার করি খানিকটা এভাবে রেগুলারই গলার যত্ন নিতে থাকি কারণ গান করতে গেলে তো আমাকে এভাবে গলার যত্ন নিতেই হবে রেগুলার এটা আমি কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই করতে থাকি